পোলট্রির চাষের জন্য তা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রথমত আমাদের যোগাযোগ করা দরকার ভালো একজন পোলট্রি মানে যে বহুত দিন ধরে পোলট্রি চাষ কছে তারপরে আমাদের যোগাযোগ করার দরকার আমাদের একজন ভালো ভেটেরেনারি চিকিৎসকের কাছে তো এই আমাদের পোলট্রিতে কোনো রোগ আসার আগে বা তার প্রথমে জাত পালন করার থেকে নিয়ে শুরু করে সেখান থেকে আমাদের কোনো ভালো একটা মানে পোলট্রি কৃষক পোলট্রি কৃষক সরি পোলট্রি কৃষক বলছি পোলট্রি ফার্মে মালিকের সঙ্গে যোগাযোগ করতেে হবে যেটা আমাদের ভালো করে তিনি আমাদের উপজোগ দিতে পারবেন যে পোলট্রিটা আমরা কীভাবে পালন করতে পারবো তাছাড়া তার নিয়মিত ডোজ তার ওষুধ সংক্রান্ত তার খাদ্য সংক্রান্ত সমস্ত কিছু আমাদের অভিজ্ঞতা মানে নিতে হবে তারপরেও আমাদের ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে তার কোন টাইমে কোন টাইমে তার কোন ওষুধ খাওয়ানোর দরকার কারণ ঠিক সময় ঠিক ওষুধ না খাওয়ালে আমাদের কিন্তু রোগ সংক্রামণ আরও জটিল হয়ে পড়বে সেক্ষেত্রে আমাদের কিন্তু পোলচির চাষে কিন্তু অনেক সমস্যা হয়ে দাঁড়তে তো এই সমস্যা এড়াতে কিন্তু আমাদের ভালো ভালো ডাক্তারের কাছে যেতে হবে ও ওষুধ নিতে হবে তো এই পোলট্রির চাষ বা পোলট্রি ফার্মের কাজগুলো আমাদের কিন্তু অনেক কিছু ঝঁকি নিতে হয় যেসব ঝুঁকিগুলো কিন্তু সাধারণত নেওয়াও সম্ভব কারণ এখানে যদি আমি ঠিকভাবে পালন না কোত্তে পারি তো এটা কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যায় তো সেই ক্ষতির মানে সে ক্ষতির যে আর্থিক সংগঠন হয় সেই আর্থিক সংকটের দিক থেকে অনেকেই পিছিয়ে পড়ে এই জন্য একটা পোলট্রি কৃষক বা পোলট্রি ফার্মের মালিক ঠিকভাবে পোলট্রি পালন না করতে বলে কিন্তু তার কিন্তু লসের সম্ভাবনা অনেকটাই বেশি যার জন্য আগে পোলট্রি চাষ করতে গেলে কিন্তু আমাদের একটা ভালো ভেটেরেনারি চিকিৎসক ও একজন ভালো মানে পোলট্রি ব্যবসায় কাছে আমাদের আগে যোগাযোগ করে তার কথাবার্তার মাধ্যমে তার কাছ থেকে পরিচালনা করার পদ্ধতি শিখে তারপর কিন্তু আমাদের কিন্তু এটা করা উচিত ধন্যবাদ